পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময়ে কী কী নিরাপত্তার উদ্বেগ আছে যা দর্শকদের সচেতন হওয়া উচিত প্রথমতই তাই আমি বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে সকল রকমের মানুষজন থাকে কিছু গরীব কিছু ধনী আবার কিছু মধ্যবিত্ত তাই আমাদের গরীবদের কিছু চাকরি বাকরি না থাকায় এখানে চুরি হওয়াটা খুবই সচেতন চুরি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যে চুরিটা হতেই পারে অনেকেই তো থাকে যাদের নিজেদের কাজকর্ম না থাকা কালীন তারা ডিপ্রেসড হয়ে যায় এবং তারা চুরির রাস্তাটা ধরে নেয় আবার অনেকেই থাকে যারা ধনী কিন্তু তাদের ব্যবহারটাই হচ্ছে চোর চোর সেই জন্যে সকল ভ্রমণকারীদের বা পর্যটনকারীদের পর্যটকদের বলা হচ্ছে যে এই চুরি থেকে সাধারণত সাবধান থাকবেন এবং তারপরে বলা হচ্ছে এখানে অনেক পাহাড় আছে পাহাড়ে যাওয়ার সময়ে সেখানে নিজেদের খাবার এবং পাহাড়ে ওঠার সময়ে সচেতনভাবে পাহাড়ে যাতে উঠতে হয় তাছাড়াও আমরা সমুদ্র সৈকতে যখন ঘুরতে যাব তখনও সমুদ্রের সামনে বেশি যাতে না যাই কারণ কি সমুদ্রের ঢেউ যেটা আছে সেটা কখন বৃদ্ধি পায় বা কখন হ্রাস পায় সেটা আমরা বুঝতে পারি না তাহলে আমরা সেই ঢেউয়ের মধ্যে চলে যেতে পারি সেই জন্য আমাদের খুব সাবধান নিয়ে পড়ে আমরা যেখানেই ভ্রমণ করতে যাই না কেন সেখানে আমরা খুব ভালোভাবে সচেতন থাকব আর নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে রাখব অন্য কারোর দায়িত্বে রাখব না কারণ অন্য কারোর দায়িত্বে থাকলে পড়ে আমাদের সেই জিনিসটার উপর টেনশনটা বেশি বেড়ে যাবে সেই জন্যে আমাদের ভ্রমণ করার সেই আনন্দটা আমরা উপলব্ধি করতে পারব না তাই এই কারণেই সচেতন করা হচ্ছে প্রথমত আমরা চুরির দিকটা বা নিজেদের খুব এক্সপেন্সিভ যে সকল জিনিসগুলো আছে সেগুলোর প্রতি খুব নজর রাখব ভালো করে নজর রাখব যাতে সেগুলির কোনও ক্ষতি না হয় তাছাড়াও এ সকলের আগে সব থেকে আগে হচ্ছে নিজেদের খুব সচেতনভাবে থাকতে হবে নিজেরা যেখানে যাব ঘুরতে যাব বা বেড়াতে যাব সেখান থেকে আমরা যাতে ভালোভাবে সেফভাবে ফিরে আসতে পারি নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে সুতারাং যেখানেই যাই না কেন সেখানে নিরাপত্তা সম্পর্কে ভালো করে সচেতন হয়ে যাওয়াটা আমাদের দরকার